হ্যাঁ এটা আমি মনে করি যে সত্যিই স্কুলগুলোতে আরো বৃত্তিমূলক শিক্ষার সুতার কাজ তারপরে সেলাই পাইপ লাইনের কাজ হাঁস মুরগি পালন এগুলো সত্যিই শেখানো উচিত এইগুলো হচ্ছে কারিগরি শিক্ষার মধ্যেই পড়ছে কারণ একটা সবাই চাকরি পাবে এটা নয় শিক্ষা মানেই চাকরি নয় শিক্ষা মানে আমাদেরকে উচ্চ মানসিকতা সম্পন্ন হওয়া এবং উচ্চ চিন্তাভাবনা রাখা সেই উচ্চ চিন্তাভাবনা রাখার দরুণ আমরা এই জিনিসগুলো করে থাকি আমরা ভাবি যে এগুলো শেখা উচিত নয় এগুলো শিখলে হয়তো নিচু হয়ে যাবে না আজকালকার দিনে সমাজকে উন্নতি করতে গেলে সবই দরকার একটা সেলাইকের কাজের লোকরও দরকার একটা তাহলে এইগুলো কী হয় যারা শিক্ষাদীক্ষা করে যারা বিশাল মেরিট নিয়ে পড়াশোনা করতে পারে না হয়তো দেখা যায় যে তার পড়াশোনায় অতটা বুদ্ধি নেই কিন্তু তার কারিগরি ক্ষমতাটা অনেক ভালো তার হাতের কাজটা অনেক ভালো তো সেই ক্ষেত্রে সেই ছেলেটা কোনও প্লাটফর্ম কোনও পায় না যে এই জিনিসটা আমি কী করে করব ও সে নিজেকে তৈরি করার একটা জায়গা পায় না তো সেটাও আমার মনে হয় করা উচিত তাহলে আস্তে আস্তে আমাদের সমাজ এবং চাকরি চাকরি করে কেউ চেঁচাবে না তারা নিজেদেরকে স্বাবলম্বী করে নিতে পারবে